হ্যালো এটা কি প্রিয়া ট্রাভেলস আমি এই প্রিয়া ট্রাভেলস থেকে একটা অনলাইন গাড়ি বুক করেছিলাম আমার সময় ছিল বারোটার সময় আমি ড্রাইভারকে আগেও অনেকবার ফোন করেছি বা এখনও দু একবার ফোন করেছি ডাইভারের কিন্তু ফোন পাওয়া যাচ্ছে না তাই আমি আপনাকে ফোন করছি যাতে এই গাড়িটি বন্ধ করা হয় কেননা আমাদের সময়ের পরে যেহেতু গাড়িটি এসে পৌঁছচ্ছে তাই আমরা ওই গন্তব্য থেকে বেরিয়ে পড়েছি তাই আপনি এই গাড়িটি বন্ধ করে দিন যাতে আর পুনরায় না ড্রাইভার আমাদের গন্তব্যস্থলে এসে না পড়ে